সৌর জগতের সবচেয়ে বড়ো গ্রহ বৃহস্পতি চেয়েও অন্তত দশ গুণ বড়ো গ্রহের উপরিতলের তাপমাত্রা প্রায় এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস লোহাও গলিয়ে দেওয়ার মতো নামী গ্রহ আসলে নরককুন্ড পৃথিবী থেকে প্রায় সাতশো একাত্তর আলো কর্ষণ অলোকবর্ষ দূরের এই গ্রহের খোঁজ পেলো ভারত জার্মানি সুইজির ল্যন্ডের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিকদের মিলিত একটি দল এই দলের নেতৃত্বে দিয়েছেন বাঙালি জ্যোতিষ বিজ্ঞানী অভিজিত চক্রবর্তী গুজরাটের ফিজিক্যাল রিসার্চ লাইব্রেরিতে পিআরএল গবেষণার সময়ে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হয়েছে গ্রহের আকার শুধু দৈত্যকার নয় ঘনত্ব খুব বেশি টিওআই চার হাজার ছশো তিন একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করেছে এই গ্রহটির সদ্য খোঁজ পাওয়া এই গ্রহের নাম দেওয়া হয়েছে টিওআই চার চার হাজার তিনশো চার হাজার ছশো তিন বি সৌর জগতের বাইরে ছড়িয়ে থাকা বিভিন্ন নক্ষত্রের চারিদিকে যে পৃথিবীর মতোই অজস্র গ্রহ প্রদক্ষিণ করছে সেই তথ্য নতুন নয় এই পর্যন্ত বহির্বিশ্বে অন্তত পাঁচ হাজারেরও বেশি এমন গ্রহের সম্মান সন্ধান পাওয়া গিয়েছে এর মধ্যে তিনটি গ্রহের খোঁজ মিলেছে গুজরাটের পিআরএল থেকেই পি আর এলের আওতায় থাকা মাউন্ট আবু গুরু শিখর মান মন্দির থেকে নতুন গ্রহণটির খোঁজ মিলেছে বৈজ্ঞানিরা জানিয়েছে একটির ও আয় চার হাজার ছশো তিন নামের গ্রহটির খুব কাছ কাছ দিয়ে এই গ্রহ থাকে প্রদক্ষিণ করছে গ্রহটি নক্ষত্রর এতোটা কাছে রয়েছে যে প্রথমে আর আকৃতি তার আকৃতির সম্পর্কে কিছুই বুঝতে পারছিলেন না বৈজ্ঞানিকরা পরে তাদের হিসেবে ধরা পড়েছে এই গ্রহণটি ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারের চোদ্দো গ্রাম গ্রহটি সাত দশমিক চব্বিশ দিনে একবার একবার তার অভিভাবক নক্ষত্রের চারিদিকে প্রদক্ষিণ করছে বহির্বিশ্বে এমন একটি গ্রহের খোঁজ জ্যোতির্বিজ্ঞানের জগতে অন্তত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো